আমার পড়া ধর্মীয় বই যেটা হিন্দুদের গীতা এবং গীতাতে কৃষ্ণের অনেক রকম বাণী লেখা আছে যেগুলো মানুষের মনকে আসক্ত করে এবং মনের জোর বাড়ায় মানুষকে অনেক ধরনের বিপদ থেকে উদ্ধার করে এই যে বাণীগুলো এগুলো যে মেনে চলবে সেইগুলো আমাদের অনেক জীবনে কাজে লাগে তো আমি একটি অংশ বা একটি শ্লোক পড়েছিলাম যে কৃষ্ণ অর্জুনকে বলেছিলো যে কর্ম করে যাও ফলের আশা করো না তো অর্জুন সেটাই করেছিলো তো আমি এই শ্লোকটা দিয়ে বুঝতে পারি যে আমরা কাজ করে যায় হয়তো ফল পাব কিন্তু ফলের আশা করা উচিত নয় তাহলে কাজটা আমাদের নিজের কর্তব্য হিসেবে করতে হবে এবং আমরা সেটার ফলটা যাতে আশা না করি সেই চেষ্টা করতে হবে এটা আমার জীবনে অনেকভাবে প্রভাবিত করেছে আমি এই শ্লোকটার দাড়া আমি নিজের জীবনে কাজ করার চেষ্টা করে নিজেই একদম ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজটা করার চেষ্টা করি যাতে আমার কাজটা ঠিকঠাক হয় ফল যা হবে হবে দেখা যাবে কিন্তু কাজটা যাতে আমার ভালো হয়